হ্যাঁ শৈশবের ভ্রমণের স্মৃতি আমার কাছে প্রচুর রয়েছে যেমন এগুলো শেয়ার করি প্রথম আমি পাহাড় সমুদ্র বনজঙ্গল এগুলো আমার ঘুরতে খুব ভালো লাগে বিশেষ করে আমার পাহাড় ঘুরতে খুব ভালো লাগে রিসেন্ট আমি নর্থ সিকিম দিয়ে ঘুরে এসছি পাহাড়ি এলাকা এটা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে দার্জিলিং ঘুরে এসেছি হরিদ্বার ঘুরে এসেছি মুসৌরি ঠুসৌরি থেকে সেগুলো আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে ছোট অনেক ছোটবেলায় গিয়েছি এগুলো এক স্মৃতির মতো আমি সব সময় পাহাড়টাকেই প্রথম পছন্দে রাখি পাহাড় ঘুরতে আমার খুব ভালো লাগে যেমন পাহাড় বলতে আমি নর্থ সিকিম মুসৌরি হরিদ্বার কেদারনাথ দেওঘর এগুলো আমরা ঘুরে এসেছি সমুদ্র বলতে পুরী দীঘা সব বাঙালিরাই যায় এখানে সমুদ্র বলতে বনজঙ্গল বলতে সেরকমভাবে বনজঙ্গল বলতে ছোট ছোট স্পট যেমন টাকি ছোট ছোট স্পটগুলো আমাদের এই বনজঙ্গলের মধ্যে পড়ছে সেগুলো আমরা ঘুরে এসেছি আমি খুব ভ্রমণপিপাসু মানুষ আমার সব সময় ঘুরতে খুব ভালো লাগে বিভিন্ন রকম জায়গায় যেতে ইচ্ছা করে আস্তে আস্তে সব রকম জায়গা যাওয়া হবে রিসেন্ট আমি পাহাড়ি এলাকা থেকে ঘুরে এসেছি পাহাড়ের যে সৌন্দর্য এত সুন্দর বরফে ঢাকা পাহাড় তার মধ্যে থেকে সূর্য উঠছে একটা দারুণ স্মৃতি দারুণ স্মৃতি আমার কাছে সারা জীবন হয়ে থাকবে যেখানে যেখানে আমরা ঘুরে এসেছি